আমরা সাধারণত বাজার থেকে কেনা গুঁড়ো মশলাতেই রান্না করে থাকি সকলে কিন্তু আমি একটি রেসিপি বইয়ে দেখলাম যেখানে প্রত্যেকটি মশলাকে গোটা গোটা কিনে আনার পর রোদে সেই মশলাগুলিকে একসঙ্গে ছাদে শুকনো করা হয় সেই শুকনো করার পর সেই মশলাগুলিকে মিক্সিতে গুঁড়ো করে সেই মশলায় রান্না করলে সেই মশলাটার খাবারের যে স্বাদ সেটা একটু অন্য রকম হয় যার ফলে আমি কিন্তু এইভাবেই এখন মশলা তৈরি করি করে বাড়িতে রান্নাও করে থাকি এর সঙ্গে আমি একটি ভাজা মশলারও ব্যবহার করি যেটা কোনও শুক্তোতে রান্নার সময় দিলে খুব ভালো লাগে জিরা সম্বুরাক শুকনো লঙ্কা সর্ষে একসঙ্গে হাত চাটুতে ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে নিই গুঁড়ো করে একটু শুকনো করে রেখে দিই যখন আমি শুক্তো রান্না করি রান্নার শেষে উপরে একটু ছড়িয়ে দিই তখন শুক্তোটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে এছাড়াও বাড়িতে আমি গরম মশলা যেমন দারুচিনি কাটচকালি এলাচ লবঙ্গ এগুলোকে সব একসঙ্গে রোদে একটু শুকনো করে নিই শুকনো করার পর মিক্সিতে সেগুলোকে একসঙ্গে পিষে গুঁড়োটা রেখে দিই যখন আমি কোনও মাংস বা ভালো খাবার রাইস করি তখন কিন্তু সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিই ছড়িয়ে দিলে আলাদা একটা গন্ধ আসে এবং খেতেও খুব ভালো লাগে এইভাবে আমি কিন্তু খাবারে বিভিন্ন রকমের বিরল অসাধারণ রান্না আমি দিয়ে থাকি মশলা দিয়ে থাকি